অন্যান্য রাজ্যের মতোই আমাদের রাজ্যেও অনেক রকমের খেলা হয় যেমন ভিন্ন রকমের অনেক রকমের খেলা হয় অন্য অন্যান্য এলাকায় আমাদের এলাকায় যেমন খেলা হয় লুকোচুরি ডাংগুলি তারপরে ব্যাটারি ইত্যাদি এই খেলাগুলি এই খেলাগুলি হয়তো আমাদের আমাদের আমাদের মতো অন্যান্য জায়গায়ও হয় কিন্তু এই খেলাগুলি ঠিকঠাক ভাবে অনেকে খেলে না কারণ আগে আমরা যেভাবে খেলতাম সেভাবে এগুলি আমাদের ভিন্ন খেলা